আমি পনেরো থেকে কুড়ি দিন আগে আসানসোল গ্যালাক্সি মল থেকে একটা কুর্তি কিনেছিলাম কুর্তিটি খুবই ভালো ও রঙ ভালো অনেক মোলায়েম আমি এখনও সেই কুর্তিটি পরছি আরও যদি পরবর্তীকালে সেইরকম কুর্তি পাই তাহলে আমি আরও ওই কুর্তিটি কিনতে চাই